আমি আমার দক্ষতা বাড়ানোর জন্য একটি পি এম কে ভি ওয়াই কোর্সে নাম নথিভুক্ত করার কথা ভাবছি এবং করব অবশ্যই আমার যেসব বন্ধুবান্ধব আছে আমার যারা চেনা পরিচিত আছে তাদেরকে জিজ্ঞেস করব পি এম কে ভি ওয়াই কোর্সের ব্যাপারে তারা জানে কি না তার পরে এই কোর্সটা যেখানে যেখানে করা হয় খোঁজ নেব এর বিষয়ে একটু পড়াশুনো করব গুগলে সার্চ করব ইউটিউব দেখব তার পরে চেষ্টা করব এই কোর্সটা করার